হ্যালো হ্যাঁ আপনাদের ওখানে আপনাদের এই হোটেলের মধ্যে খাওয়ার কী কী আছে হ্যাঁ পাওয়া যাবে না বলুন বাজেট কেমন কী আছে বা খাবার কী কী আছে আমার তো ফাস্ট ফুড খাবার ছাড়া এরকম কিছু হবে আচ্ছা কেমন কী বাজেট আসবে বলুন ওগুলো বাজেট কেমন কী আসবে আচ্ছা চিকেন চাউমিন যদি আমি রুম সার্ভিস করতে বলি তো আপনি কি রুমে এসে দিয়ে যেতে পারবেন ও আমার তিন প্লেট চিকেন চাউয়ের অর্ডার ছিল আচ্ছা ঠিক আছে আমি বলছি আমার তিনটে চিকেন চাউয়ের অর্ডার ছিল আর কি অর্ডার দেব আর মোমো হবে মোমো দেবে দু প্লেট হ্যাঁ চিকেন মোমো আর পানীয় দ্রব্যের মধ্যে কোকা কোলা একটা দেবে আর তেমন কিছু নয় এগুলোই আপাতত ছিল আর কি অর্ডারে আমার রুমের নাম্বার পঁইতিরিশ

আচ্ছা ঠিক আছে